তেইশে আগস্ট আমার জন্মদিন এগারোই নভেম্বর আমার হাজব্যাণ্ডের জন্মদিন আর সেইগুলো আমার খুব আনন্দের দিন আর কুড়ি জুলাই আমার ছেলের জন্মদিন আর আমার সবথেকে মধুর দিন হল তেরোই ফেব্রুয়ারি দু হাজার এগারো সাল আর একটা সবথেকে যেটা করুণ দিন খুব আনন্দের এবং মধুর মুহূর্ত সেটা হচ্ছে দশই জুলাই আর এর থেকে ভালো দিন কিছু হতে পারে না সবথেকে আনন্দের মুহূর্ত সেটা ছিল আমার বিবাহের দিন আমি সেদিনে বিয়ে করেছিলাম